আমাদের মহাবিশ্বের গ্যালাক্সিতে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে ব্ল্যাক হোল ওয়ার্ম হোল গ্যালাক্সি তো এই ব্ল্যাক হোল হল এমনই একটা জিনিস যেটা আমাদের গ্যালাক্সির এমন একটা জায়গাতে অবস্থান করে যেখানে কোনও যেকোনও জিনিস সব থেকে বড়ো বা ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতম যদি জিনিস ওই ব্ল্যাক হোলের মাধ্যমে যদি প্রবেশ করে তো ওইটার কোনও অস্তিত্ব থাকে না এবং ওই ব্ল্যাক হোলে একদিকে প্রবেশ করে অন্যদিকে যে বেরোবে তারও কোন অস্তিত্বই থাকে না যেটা আমরা এখনও পর্যন্তও জানতে পারিনি বা আমাদের বিজ্ঞানীরাও এখনও পর্যন্ত জানতে পারেনি আর ওয়ার্ম হল ওয়ার্ম হোল হল একটা এমনই জায়গা যে একটা মহাবিশ্ব থেকে আরেকটা মহাবিশ্ব বা একটা জায়গা থেকে স্পেসের একটা জায়গা থেকে অন্য একটা জায়গা যাওয়ার সব থেকে শর্টকাট রাস্তা হল ওয়ার্ম হোল আর গ্যালাক্সি হল এমনই একটা জায়গা যেটা আমরা যেটা আমরা রয়েছি বা আমাদের মানবজাতি রয়েছে এই গ্যালাক্সি হচ্ছে আমাদের তারাগণ যেটা আমাদের পুরো ব্রহ্মাণ্ডতে অবস্থিত আর এই ব্রহ্মাণ্ডর মধ্যে আমাদের সূর্য একটি যেমন তারা আর এই তারার মাধ্যমেই যেমন আমাদের নটি গ্রহ রয়েছে তো এই নটি গ্রহই আমাদের অবস্থান তার মধ্যে আমরা পৃথিবীতে অবস্থান করি আর এই গ্যালাক্সির মধ্যে একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে আমাদের যে সৌ সৌরজগৎ বা সোলার সিস্টেম